তো আমি যখন ফটো তুলি স্ন্যাপচ্যাট থেকে ফটো তুলি স্ন্যাপচ্যাটের ফটো আমার খুব পছন্দ হয় তো যখন স্ন্যাপচ্যাটের ফটো আমি তুলি তো যে আমার মুখটায় যদি কোনো দাগ থাকে তো সেই স্ন্যাপচ্যাটে এমন ফটো তুলি এ তো বিভিন্ন রকমের তো বিভিন্ন রকমের ফটো তুলি যখন যেটা মনে হয় তখন সেটাই তুলি তো বিভিন্ন রকমের ফটো তুলি বিভিন্ন রকমের কোয়ালিটি ওতে আছে তো স্ন্যাপচ্যাটটাই স্ন্যাপচ্যাটের ফটোটাই হচ্ছে কি আলাদা সম্পূর্ণ আলাদা তো এক মুখ আর অন্য রকম মুখ হয়ে যায় তো আমাদের যেন যেমন ধরে নাও চোখটা কালো তো আমরা স্ন্যাপচ্যাট থেকে এমন ফটো ত তোলা যায় তো আমাদের চোখ হাসা হয়ে যাবে তো সেই জন্য স্ন্যাপচ্যাট থেকে ফটোটা তুলতে আমাদের ভালো লাগে স্ন্যাপচ্যাটের ফটোটাই আমাদের পছন্দ তো তার জন্য এই